মিডিয়া সমস্ত খবর প্রাসঙ্গিক হয় না কেননা কোনো কোনো মিডিয়া আসে যাদের খবর আমার একদমই অপ্রাসঙ্গিক লাগে কিছু কিছু এমন এমন জায়গায় খবর আছে সেই সমস্ত খবর কোনো প্রয়োজনের মধ্যেই পড়ে না বা সেই খবরগুলো আস্ত আদেও ঘটেও নি কিন্তু মিডিয়া এমনভাবে সেখানে যেয়ে ঝাঁপিয়ে পড়ে যেন মনে হয় সে যেন সব ঠিক খবরটাই তুলে ধরেছে কিন্তু কিছু কিছু আবার মিডিয়া আছে যে খবরগুলো দেয় কিছু কিছু খবর আছে ঠিক কিন্তু সমস্ত খবর ঠিক হতে পারে না এই সমস্ত কারণের জন্য আমার মনে হয় সব মিডিয়া ঠিকঠাক নয় তাই কিছু কিছু মিডিয়ার উচিত স আরো সচেতন হয়ে আরো ভালোভাবে কাজ করা ও মানুষের কাছে সত্য খবরটা তুলে ধরা কোনো অপ্রাসঙ্গিক খবর না তুলে প্রাসঙ্গিক খবর তুলে ধরা এটাই মিডিয়ার নিয়ম বা উচিত হওয়া উচিত কিন্তু কিছু কিছু মিডিয়া সততার সঙ্গে কাজ করে না সততার বিনিময়ে তারা পয়সার বিনিময়ে অনেক অনেক কাজ করে সেই কাজগুলো ঠিক হয় না আর যারা সততার সাথে কাজ করে তাদের কাজ খবর অনেকটাই ঠিক পৃথিবীতে তো সব সৎ মানুষ নেই কিছু কিছু তবে এখনও সৎ মানুষ রয়ে গেছে আর তাদের খবরটা সব সময় ঠিকই হয় আর সেই সব মানুষের জন্যই এখনও দুনিয়াটা ঠিক হয়ে আছে তা না হলে দুনিয়াটা নষ্ট হয়ে পড়